পশ্চিমবাংলায় বিভিন্ন ধর্মস্থান আছে যেমন বা বাবার বাবার মাথায় জল দিতে হয় তারকেশ্বরে বাবার মাথায় জল দিতে হয় এবং সেখানে চৈত্র মাসে আমাদের যেতে হয় যেয়ে সেখানে বাবার মাথায় জল দিতে হয় বা বাবার ওখানে আরাধনা করতে হয় যাতে আমরা সুস্থভাবে বাঁচতে পারি সেই জন্য বাবার কাছে প্রার্থনা করতে হয়